বলছি যে আমি ভাবছি ভর্তি হব আসানসোল উচ্চাকাঙ্খা কোচিং ইনস্টিটিউটে হ্যাঁ তো ওখানে আমি দেখছিলাম কী বইয়ের স্টকগুলো খুব ভালো আছে মানে সমস্ত রকম বই আছে ম্যাথ ম্যাথের দুরকম বই দেখলাম আর এস আগরওয়ালও দেখলাম আর ফাস্টট্র্যাকের বইটাও আছে দেখলাম ঠিক আছে ম্যাথ আর আর ম্যাথের ম্যাথের জন্য আলাদা করে ওই এসএসসির ওই আর কে যাদবের বইটা নিয়ে নেব ভাবছি ওটা নিজের ওটা ওটা ঘরে প্র্যাকটিস করব কিন্তু ওইখানে দেখছি অনেক ওই উচ্চ আকাঙ্খা কোচিং ইনস্টিটিউটে ওখান ওখানে কো কোচিং করাচ্ছে বলতে ওখানে যারা পুরোনো ওটা একটা একটা লাইব্রেরি টাইপের ছিল প্রথমে তারপর ওটা এখন ইনস্টিটিউট হয়েছে মানে ওই লাইব্রেরিতে যারা পড়ত তারা চাকরি পেয়ে গেছে এবং পরবর্তীকালে তারাই এখন ওই ইনস্টিটিউটে এসে ছেলেদেরকে কোচিং করায় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রেল এসএসসি ব্যাঙ্ক ঠিক আছে এইসবের জন্য ওখানে কোচিং করানো হয় আর মোটামুটি আমি দেখলাম ভালো সায়েন্সের বইও রয়েছে ম্যাথের বই তো বললামই হ্যাঁ জেনারেল নলেজেরও ভালো বই আছে আর লুসেন্ট তো দেখলাম অনেক লুসেন্ট আছে আমরা যদি তিন চার জন মিলে ভর্তিও হই অসুবিধা নেই বইয়ের স্টক আছে লুসেন্টও আছে দেখলাম বিদ্যাসাগর রয়েছে তারপরে ঠিক আছে হ্যাঁ ওইদিকে লুসেন্ট আছে বিদ্যাসাগর আছে আর অঙ্কের অঙ্কের তো বললামই আর এস আগরওয়াল ফাস্টট্র্যাক হ্যাঁ হ্যাঁ কোনও অসুবিধা নেই আমি তো কথা বলে এসেছি আমি সেই জন্য না না সে বললাম তো হ্যাঁ ভর্তি হতে ওখানে ওখানে হ্যাঁ ওটাই বলছি ওখানে মোটামোটি মান্থলি দেখলাম ভর্তি হতে হাজার টাকা খরচা মানে ওটা মানে রেজিস্ট্রেশন ফিস মানে প্রথমে ভর্তি হতে হলে ওটা লাগবে তারপরে মান্থলি মান্থলি পঞ্চাশ টাকা করে লাগে তাও মানে হচ্ছে ইলেকট্রিক বিল চার্জ তারপর এমনি ম্যাগাজিন ট্যাগাজিন এইসব আছে তো ওইসব আর কি চার্জ কাটে হ্যাঁ আমি ওটার জন্যই ফোন করেছিলাম যে আমি আর তুই যাই গিয়ে ওখানে কথা বলে আসি কী বলছে দেখি হ্যাঁ কাল পরশু করে গেলেই হবে হ্যাঁ হ্যাঁ চেলিডাঙ্গা করেই আছে আমি ঠিক জানিনা আমি ফোন করে জিজ্ঞেস করব আমি শুনছিলাম আমার ঘরে বলছিল ঠিক হ্যাঁ হ্যাঁ না না ঠিক আছে আমি এই কারণেই ফোন করেছিলাম আর কি ঠিক আছে